হ্যাঁ আপনি কে বলছেন

কি

বলুন কি ব্যাপারে জানতে চান হ্যাঁ আপনার কি সন্দেহ হচ্ছে ঠিক আছে আপনার যদি সন্দেহ হয় আপনি পাশের দোকানে যাচাই করে দেখতে পারেন অসুবিধা কিচ্ছু নেই আমাদের এরকম ডুপ্লিকেট কারবার নেই